আমি ছোটো থেকেই ক্রিকেট খেলে বড় এবং সময় পেলে এখনও খেলি এই খেলাটির সঙ্গে আমি গভীরভাবে জড়িত এই খেলাটি জীবনে অনেক কিছু শিখিয়েছে নীচে ওঠা উপরে ওঠা হঠাৎ ভালো চলতে চলতে হঠাৎ নীচে পড়ে যাওয়া এর মধ্যে দিয়ে কী করে উঠতে হয় এইসব ক্রিকেটের মধ্যে দিয়ে শিখেছি যেমন ধরুন আজকে আপনার সব ভালো যাচ্ছে করতে করতে হঠাৎ কাল কিছু খারাপ হয়ে যেতে পারে সেই থেকে আমরা কী করে বেরিয়ে আসবো তা ক্রিকেটের মাধ্যমে আমি শিখেছি যেমন ধরুন আজকে আপনি একশো রান করলেন কালকে আপনি জিরো রানে আউট হতে পারেন এর মানে এই তো নয় যে আপনি পরের দিনও জিরো করবেন পরের দিনে আবার একশো করতে পারেন এইভাবে যে চড়াই উতরাই যে জিনিসটা এটা ক্রিকেটের মধ্যে দিয়েই আমি শিখেছি এইভাবে জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত রয়েছে